হ্যালো আপনি কি ওই দাদা যেই দাদা দুধ দেন সে বলছেন আমার পাঁচ কিলো দুধ লাগবে আমার বাড়িতে একটা পুজো আছে আপনি কি ভালো দুধ দিতে পারবেন কিন্তু খাঁটি যে দুধ দেবেন সেটা আমি কী করে বুঝবো আমার তো মনে হয় আমাকে যে দুধ দেয় সে দুধে জল মিশিয়ে ভেজাল দুধ তো বলাই যাবে না একদম যাচ্ছেতাই আপনি যে পাশের বাড়িতে দেন আপনার দেখলাম দুধটা খুব ভালো ওর জন্য আমি বাড়িতে আলোচনা করলাম সে বললো না ওর কাছে নিয়ে দেখো খুব ভালো হবে কিন্তু এইটা এইটা বুঝতে পারছেন তো আমি একটা পুজোর জন্যে নিচ্ছি আমার কিন্তু দু নম্বরি করলে একদম চলবে না তাহলে আপনি কত করে লিটার ধরবেন বলছেন তাহলে পাঁচ লিটারের দাম দেড়শো টাকা কিন্তু একটু কম হবে কিন্তু আমি দেড়শো টাকাই আপনাকে দিতে রাজি আছি কিন্তু আপনি দুধটা যেন আমাকে ভালো দেন তাহলে আমি এই নম্বরটা লিখে রাখুন আমি তো দুদিন পরে আপনাকে ফোন করবো তাহলে আপনি বলে আমি বলে দেব আপনি কোন তারিখে আমাকে দুধটা দেবেন কারণ এই নম্বরটা ফোনটা রাখবেন কারণ আমার তো ফোন বাচ্চা জানেন আছে বাড়িতে এক্ষুনি ফোন নম্বরটা ডিলিট করে দিতে পারে আপনি ফোন নম্বরটা লোড করে রাখবেন আমি দুদিন পরে ফোন করে আপনাকে বলব আমার দু চার দিনে আমাকে দুধটা দিতে হবে আপনাকে দুধটা যেন ভালো হয় আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে ভালো থাকবেন